হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আচ্ছা আপনি কি এখানে এসে হোটেলে থাকবেন না কি হোটেলটা আপনি সব রকম সুবিধা পাবেন এখান থেকে যদি আপনার নিজস্ব গাড়ি থাকে এখানে পার্কিং লট রয়েছে তার পরে যদি আপনি গাড়ি না পান এখান থেকেই কোথাও ঘুরতে কি যেতে চাইলে এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে খাওয়া দাওয়া সমস্ত কিছু একদম ব্যবস্থা করা আছে এখান থেকে না না এরকম কিছু নেই আপনার যখন খুশি আসতে পারেন যখন খুশি যেতে পারেন আপনাকে আপনার রুমের চাবি দিয়ে দেওয়া হবে যতদিনের জন্য থাকবেন টাইমের খাবার বলতে সকাল বেলা একবার দেয়া হবে ওই সাড়ে নটা দশটার দিক করে তারপরে দুফুর আর রাত্রে ডিনার

হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন হোটেলের খাবার টাইম অনুযায়ী না দেয়া হলেও দেয়া হয় না আপনি হচ্ছে একটা করে কুপনের ব্যবস্থা করা থাকে আমাদের হোটেলে সেটা দেখালেই আপনি খাবার পেয়ে যাবেন স ও হ্যাঁ সকালে যখন ব্রেকফাস্ট দিতে যাবে তখন ওয়েটার দিয়ে দেবে আপনাদেরকে সকালে এই দুপুর আর রাত্রের খাবারের জন্য হ্যাঁ হ্যাঁ যতদিন ওরা থাকবে মেনু এবার যেমন খাবেন সবজিও আছে মাংস হয় মাছ হয় যেমন আপনি নিতে চাইবেন সেরকম খরচা পড়বে সেরকম দেওয়া হবে আপনাদেরকে সব একসাথে থাকা খাওয়া সব একসাথেই হ্যাঁ অবশ্যই অবশ্যই এখান থেকে অবশ্যই পাবেন মিনিমাম তো দুদিনের জন্য করতেই হবে এখানে না না দুদিনের উপরে করতে পার হেড হচ্ছে প্রায়ই ডেড় হাজার থেকে দু হাজার করে পড়বে না না এ এটার মধ্যেই হয়ে যাবে আমার নামটা আপনাকে আমি হচ্ছে আমার কার্ডটা ও ডিটেলসটা পাঠিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসআপে